নমস্কার দাদা আমি ন কৃষ্ণনগর থেকে মমতা মান্না বলছিলাম আমার বোনের বিয়ে উপলক্ষ্যে যে আপনাদিকে যে খাবারের অর্ডার দেওয়া হয়েছিলো তা এখন পারিবারিক সমস্যার জন্য দু মাস পিছিয়ে দেওয়া হয়েছে তাই খাবারটা আমার এখন নিতে পারছি না আপনাদিকে অনলাইনের মাধ্যমে যে টাকা পাঠিয়েছিলাম তা তো এখন আমাদের খাবারের প্রয়োজন নেই দয়া করে টাকাটা যদি আমার ফোনপে অ্যাকাউন্টে আমি ফোন পের মাধ্যমে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেন তাহলে খুব উপকৃত হবো দু মাস পর যখন আবার বিয়েবাড়ি হবে তখন আপনাদিকে আবার অর্ডার দিয়ে সে খাবার আনানো হবে তখন আমি আবার আপনার অ্যাকাউন্টে অনলাইনের মাধ্যমে টাকা পাঠিয়ে দেবো দয়া করে এখন আমার অ্যাকাউন্টে আপনি টাকাটা পাঠিয়ে দিন